ঝাড়গ্রাম জেলাতে এখন শিক্ষা বা কর্মসংস্থান বা সামাজিক অবস্থানের ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলা কোনোভাবেই পিছিয়ে নেই আগে যেমন ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল এলাকা ছিল বলে মহিলাদের কোনো সেরকম চ্যালেঞ্জ অনেক রকমের চ্যালেঞ্জ পড়তে হতো কিন্তু এখন সেরকম কোনো চ্যালেঞ্জ তাদেরকে সম্মুখীন করতে হয় না মহিলারা এখন অনেকটাই এখানে উন্নত হয়ে গেছে যাতে মহিলারা বেরিয়ে বাইরে বেরিয়ে কাজ করতে পারে নিজেদের জীবিকা নিজেরা অর্জন করতে পারছে তো এইভাবে এখন ঝাড়গ্রাম জেলা অনেকটাই উন্নয়ন হয়ে গেছে এখানে বৈষম্য বা ক্ষমতায়ন যেগুলো ছিল সেগুলো অনেকটাই কাটিয়ে উঠেছে এই ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলা আগে অনেকটা ইতিহাসের মতন ছিল যেখানের মহিলারা কোনো কাজ করবে না মাথায় ঘোমটা টেনে বাড়িতেই থাকবে জঙ্গল পেরিয়ে তারা কেউ বাইরে বেরোবে না জঙ্গলেরই যেই কাঠ থাকত সেই কাঠ এনে তারা কাজ করত কিন্তু এখন সেরকম না এখন মহিলারা জঙ্গল ছাড়াও বাইরে বেরিয়ে তারা কাজ করছে বাইরের জগৎ তারা দেখছে এইভাবে ঝাড়গ্রাম জেলা অনেকটাই উন্নত হয়ে গিয়েছে